আমি বলছিলাম যে আমি মাছ নেব মাছ কি আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ বলুন আমি ভাবছিলাম যে কোনো সামুদ্রিক মাছ আছে যেমন কোনো মাছ সামুদ্রিক ও আমার দুপুরে আর কি লাগবে অর্ডারটা ওই জন্য বলছিলাম কালকে দুপুরে লাগবে আর কি ইলিশ মাছ লাগবে আমার ঠিক আছে হ্যাঁ আছে ইলিশ মাছ ও তো কোনো মাছ আর কোনো মাছ আছে যা ভালো হয় ও কোনো পোনা রুই পোনা রুই এই সব না চারা পোনা মাছ চলবে না ওই বড় আর কি যেমন বড় বড় হয় হুম মিনিমাম ষাট কেজি লাগবে ষাট ষাট ষাট হ্যাঁ পঞ্চাশ ষাট কেজি লাগবে আর হুম কালকে ওই দশটা সাড়ে এগারোটার মধ্যে কেন না দুপুরে আর কি হবে রান্নাটা আর কি ওই জন্যে মাছটা পুরো কেটে মাছটা চাই আমার হুম তো তাহলে তো কটার সময় পাব অর্ডারটা আমি ও কে আর কত কী পড়বে হুম মানে কটা করে কেজি পড়ছে ও ঠিক আছে তাহলে কালকে তাহলে ষাট কেজি অর্ডার থাকল ও ইলিশ মাছটা কি পাওয়া যাবে ইলিশটা কত করে পড়বে কেজিতে শুনি

ও তো কালকে কি আসবে বলুন ও ইলিশ মাছটা নিই যদি ইলিশটা কালকে কি আসবে ইলিশ মাছটা হ্যাঁ ত্রিশ আর ওইটা ত্রিশ পোনাটা হুম

ও ঠিক আছে কালকে অর্ডার চাই বুঝলেন হ্যাঁ ঠিক আছে ঠিক রাখছি ধন্যবাদ হুম